হ্যাঁলো দাদা বলছি আমি তো আপনার ক্যাব ভাড়া করেছিলাম মানে কালকের জন্য তো আমি মানে জানতে চাইছি যে হচ্ছে আপনি কাল ঠিক কখন আসবেন মানে আমার তো এয়ারপোর্ট যেতে হবে মানে একটু টাইমে আমি পৌঁছতে চাই হ্যাঁ আমার তো দশটায় ফ্লাইট মানে আমি নটার মধ্যে ওখানে পৌঁছতে চাই এক ঘন্টা আগে যাওয়ায় ভালো বুঝতেই পারছেন দূর যাওয়ার ব্যাপার আছে তো আপনি আটটার সময় আসবেন হ্যাঁ হ্যাঁ আটটার সময় আসতে পারবেন তো দেখুন দেখুন ঠিকঠাক করে আসবেন কিন্তু অসুবিধা থাকলে আজকেই বলুন আমার কিন্তু একদম খুব আর্জেন্ট কাজ রয়েছে প্লিস দেরি করবেন না একদম আটটা আপনি আটটার আগে আসুন তাও ঠিক আছে কিন্তু আটটা থেকে রেডি করবেন না হ্যাঁ আটটার মধ্যেই আসতে হবে হ্যাঁ ঠিক আটটার সময় চলে আসবেন আমার বাড়ির সামনে ঠিক আছে হ্যাঁ একদম পাক্কা আটটায় আমি আটটার আটটার সময় রেডি হয়ে থাকবো একদম আপনাকে এসে এক মুহুর্তও দাঁড়াতে হবে না আমি একদম রেডি হয়ে থাকবো আপনি আসলেই আমি বেড়িয়ে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আটটায় আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আটটায় আসুন ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ওকে